আমাদের সংস্কিতির জন্যে নিদিষ্ট কিছু শিল্প রয়েছে যেমন নৃত্য শিল্প সংগীত শিল্প চিত্র শিল্প মৃৎ শিল্প কারু শিল্প অর্থাৎ কাপড়ের শিল্প কাপড় তৈরিতে বিভিন্ন রকমের সুতোর ব্যবহার করা হয় যেমন লিলেন উলের কটন এছাড়াও আরো বিভিন্ন রকমের সুতোর ব্যবহার করা হয় এখন শীতকাল এই শীতকালের বেশিরভাগ মানুষ উলের কাপড় ব্যবহার করছে উলের মোজা সোয়েটার টুপি এছাড়াও আরো অনেক কিছু আর সারাক্ষণ তো মানুষ সুতির কাপড় ব্যবহার করেই চলে গ্রাম অঞ্চলের মেয়েরা বেশিরভাগ শাড়ি পরে আর সেই শাড়ি পরে পুরানো হয়ে গেলে তারা সেই শাড়ি দিয়ে অর্থাৎ পুরানো শাড়ি দিয়ে কাঁথা তৈরি করে এখন সেলাই মেশিনের মাধ্যমেও কাঁথা তৈরি করা হয় আবার মেয়েরা হাতে কাঁথা সেলাইও করে সেই সেলাইয়ের মধ্যে আবার বিভিন্ন রকমের রঙিন সুতো দিয়ে নানান কারুকার্য ফুটিয়ে তোলে